এটা কি প্রবীর ট্রিপের এজেন্সি হুম তো আমার একটি ট্রিপ সম্বন্ধে মানে বিস্তারিত আলোচনা করতে চাই তো আপনি কি এখন ফাঁকা আছেন তো আমি বলতে চাইছি যে আমি এই সামনের আঠারো তারিখ একটি ট্রিপ ভ্রমণে যাব তো সেটা হচ্ছে অযোধ্যা যাব পুরুলিয়ার অযোধ্যা সেখানে যেতে কত কী খরচ সেখানে যেতে কত কী খরচা পড়বে বা কোথায় রুম নিলে ভালো হবে বা কোথায় অযোধ্যার কোথায় কোথায় ঘুরতে গেলে ভালো হবে বা ফ্যামিলির জন্য কোনটা ভালো হবে সেটা বলুন একটু

আচ্ছা আর পেমেন্ট কীভাবে কী করতে হবে আচ্ছা তো এইটার সম্বন্ধে আরও যদি আমি পরে বিস্তারিত জানতে চাই তো আপনাদের অফিসে যোগাযোগ করলে হবে তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদের অফিসে যেয়ে বিস্তারিতভাবে আলোচনা করব